ভারতের বিখ্যাত রাজাদের মধ্যে একজন ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য্য যিনি মৌর্য্য সম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন তিনি ছিলেন প্রথম সম্রাট যিনি বৃহত্তর ভারতের অধিকাংশকে এক শাসনে আনতে সক্ষম হয়েছিলেন তিনি তিনশো চব্বিশ খ্রীষ্টাব্দ হতে তিনশো খ্রীষ্টপূর্বাব্দে নিজের স্বেচ্ছা মানে নিজে স্বেচ্ছার অনুযায়ী নেওয়া পর্যন্ত রাজত্ব করেন ও তার পরে তার পুত্র বিন্দুসার সিংহাসনে আরোহণ করেন ভারতীয় ইতিহাস আমাকে বিশেষ ভাবে অনুভূত করে কারণ কি ভারতের ইতিহাস থেকে আমরা অনেক কিছু তথ্য জানতে পারি